পশ্চিমবঙ্গের জনপ্রিয় ক্লাবগুলির মধ্যে যেসব কমেডি ক্লাবগুলি আছে সেগুলির মধ্যে হল ম্যাড বি কমেডি ক্লাব স্ট্যান্ডআপ কমেডি ক্লাব টপ ক্যাট রিটায়ার্ড কমেডি ক্লাব এইসব ক্লাবগুলির মধ্যে যেসব ইভেন্টগুলি হয় তার মধ্যে চার্লি চ্যাপলিন মিস্টার বিন আমাদের নানারকমভাবে হাস্যরসাত্মক কমেডি করে আমাদের মনে আনন্দ দেন এবং এইখানে এই কমেডি ম্যাড বি কমেডি ক্লাবে অয়ন চ্যাটার্জি পারফর্ম করেছিলেন তিনি হচ্ছে চার্লি চ্যাপলিন সেজেছিলেন এবং খুব সুন্দর অভিনয় করেছিলেন আর এই শোটি ছিল সন্ধে ছটা থেকে